ভারতে সরকারি ভাষা হিন্দি হতে পারে কিন্তু আমাদের তার ভাষা হিন্দি ভাষার সঙ্গে আমাদের মাতৃভাষা বাংলার অনেক তুলনা রয়েছে বলে আমি মনে করি কেননা আমাদের হচ্ছে মাতৃভাষা বাংলা কিন্তু আমাদের আমরা মাতৃভাষা বাংলা আমাদের বাংলা ভাষার পাশাপাশি আমরা কিন্তু হিন্দি ভাষাটা বলতে পারি কিন্তু যাদের সরকারি ভাষাটা কারণ সরকারি ভাষাটা হিন্দি ভাষা সেটা সবাই বলতে পারবে এ কিন্তু তবুও অনেকে বলতে পারে না হিন্দি ভাষাটা কিন্তু তবু অনেকেই পারেও ও আবার যাদের যারা হিন্দি ভাষা বলে তারা কিন্তু বাংলা ভাষাটা বলতে পারে না তারা বাংলা ভাষা বুঝতেও পারবে না বলতেও পারবে না কারণ আমরা যখন বাইরের দেশে যাই তখন কিন্তু আমরা সেই ভাষার সঙ্গে আমরা নিজেদেরকে নিজেদের ভাষার পাশাপাশি আমরা সেই ভাষাটা বলতে পারি বা বুঝতে পারি এই হিন্দি ভাষা সেটা হলে কিন্তু তারা যখন আমাদের দেশে আসে তখন কিন্তু আমাদের ভাষাটা তারা বুঝতে পারে না এবং তারা সেই ভাষায় কথাও বলতে পারে না এখানেই সব থেকে বড় পার্থক্য যে তারা আর কি সেটা কিন্তু বলতে পারবে না আর সেটা বলতে পারে না আর যে সরকারি ভাষা হিন্দি হলেও কিন্তু যে কোনো ইতিহাস বই আমাদের দেশে সব কিন্তু সব বই কিন্তু ছাপানো হয়েছে আমাদের বাংলা ভাষাতে আমাদের মাতৃভাষাতে কিন্তু যে কোনো ইতিহাস ছাপানো হয়েছে যেমন রামায়ণ মহাভারত এগুলোর কিন্তু বাংলা ভাষাতেই লেখা আছে বাংলা ভাষা তো অবশ্যই সংস্কৃত ভাষাতেও আছে কিন্তু তবু আমাদের সুবিধার জন্য বাংলা ভাষাতেও কিন্তু রয়েছে লেখা